মাছ ধরতে যেমন আমাদের এখানে নদীতে তো ছোটো ছোটো ডিঙি নৌকা নিয়েই এখানকার লোকরা মাছ ধরতে যায় শহরের দিকে যেমন বড়ো বড়ো সাগরে যেতে গেলে টোল নিয়ে যেতে হয় টোলে অনেক সরঞ্জাম থাকে মাছ ধরার অনেক পদ্ধতিতেও পদ্ধতিও থাকে যেমন জাল অনেক কিছু থাকে যেগুলোতে মাছ সহজে আটকা পড়ে বেরোতে না পারে তেমনই তেমনই আবার তাদেরকে রাখার জন্য একটা ঠান্ডা শীতল পাত্রও রাখা হয় যার মধ্যে তাদেরকে নিরাপদভাবে রাখা হয় তারা সুস্থ সব মানে সুস্থ মানে কেমন তারা ভালো থাকে যাতে খয়ে খারাপ না হয়ে যায় নরম যাতে না হয়ে যায় সেই জন্য এটাই মাছ ধরার পুরো তথ্য